হ্যালো হ্যাঁ স্যার আমি বলছিলাম যে আমার না দিনের পর দিন ওয়েটটা বেড়ে যাচ্ছে তো আমি আমার ওজন কীভাবে কমাব একটু বলতে পারবেন আচ্ছা আমি যখন কোথাও বসি তখন আমার কোমরে ব্যথা হয় তো ওটা কীভাবে ব্যায়ামের মাধ্যমে আমি কমাতে পারব আচ্ছা আমি প্রতিদিন এমন কোনো এক্সারসাইজ বা ব্যায়াম আছে যেগুলো আমি প্রতিদিন করতে পারি মানে যেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে আচ্ছা আর বলছিলাম যে আমার না গালে প্রচুর ফ্যাট আছে মুখের মধ্যে তো সেগুলো কীভাবে কমবে এক্সারসাইজের মাধ্যমে আর আমার হাঁটুতে হাঁটার সময় একটু ব্যথা হয় তো তার জন্য কোনো ব্যায়াম আছে আচ্ছা স্যার ধন্যবাদ